আমি একটু বেড়াতে যেতে চাইছি আর কি আমার বাড়ি ঝাড়গ্রামে আমি একটু বেড়াতে যেতে চাইছি আপনি তো বেড়াতে নিয়ে যান বা গাইড করেন ওটা বেড়ানোর বিষয়টা আচ্ছা আমি একটু দার্জিলিং যেতে চাইছি দার্জিলিং যেতে চাইছি আর কি ধরুন আমরা দিন পনেরো বাদে যাব দার্জিলিং হচ্ছে পাঁচজন মেম্বার আছি কীরকম কী ভাড়া পড়বে কত দিনের মিনিমাম ট্যুরটা হবে কোথায় গেলে থাকলে ভালো হবে এগুলো সব যদি একটু কোন হোটেল ওই সব যদি একটু বলেন ভালো হত আর কি না আমাদের এখান থেকে বাস ছাড়ার কথা আছে বাই চান্স যদি না ছাড়ে আপনি কি কোনো বন্দোবস্ত করে দিতে পারবেন আচ্ছা বোলারোতে যদি ধরুন হুম বলুন বলছি বোলারোতে গেলে কেমন ভাড়া টাড়া লাগবে ওটা তো একটু ব্যাপার আছে না হুম আচ্ছা ওটা তাহলে আমি কথা বলব আর এমনি এমনি ওখানে কীভাবে থাকা হবে কোনো গাইড যদি একটু দিতেন খুব ভালো হতো গাইড করতেন কোন হোটেল বা না মানে মতামত চেঞ্জ করব না ধরুন দিন পনেরোর মধ্যে আমাদেরকে করলে ভালো হতো কারণ এই সময়টা একটু ছুটিছাটা আছে আমার হাজব্যান্ড বাইরে থাকে আর কি উনি ও এসেছে তাহলে সবাই মিলে একটা যাওয়ার প্রোগ্রাম হচ্ছে এই সময়টা হলে তো খুব ভালোই হয় একটু তাহলে আপনি কথা বলে দেখতে পারেন না হ্যাঁ ওই হোটেলের ভাড়াগুলো এক রাত্রের জন্য কত করে নেওয়া হয় ও হ্যাঁ কারণ এখন মেনলি বেড়াতে গেলে বা ফাঁকে গেলে বাথরুমটারই বড্ড সমস্যা বড়ো সমস্যা ওইটাকে নিয়েই হুম আর এমনিও ওই রুমেই দিয়ে যাবে না আচ্ছা আমি আপনার কাছে তাহলে গিয়ে যোগাযোগ করব পরে আর আমি ফোন নাম্বারটা যেহেতু আপনার পেয়েছি আমার হাজব্যান্ডকেও দেবো হাজব্যান্ড না হয় আপনার রুমে গিয়ে একদম যোগাযোগ করবে আপনি যেখানে থাকেন ঝাড়গ্রামের কোন জায়গাটায় থাকেন তাহলে আচ্ছা হুম ঠিক আছে তাহলে রাখছি হুম থ্যাংক ইউ